হ্যাঁ অর্পিতাদি ভালো আছ চিনতে পার হ্যাঁ ভালো আছি তো ছুটি তো পড়ল সাতদিনের মতো তো ছুটি পাওয়া যাচ্ছে তাহলে কি বাড়ি যাবে তো নাকি ও আর ও না ব্যাংকের কাজ কতটা কী আছে

হুম আর আর কী কাজ আছে ও আর আমারও অনেক কাজ আছে সব লোন মানে পাস হবে আর কি তো লোন সব সেইসব ফর্ম পূরণ করতে হবে লোন পাসেরও কিছু আছে আবার লোন শোধেরও কিছু ফর্ম মানে ইয়ে করতে হবে মানে আসছে লোন শোধ করতে তো আমার অনেকটাই মানে আছে তো কবে কী যাচ্ছ তাহলে একসাথে যাব তো আজকে তো শেষ করে তো আর যাওয়া যাবে কি তা লোকালে যেতে তো লোকালে যেতে তো লোকালে যেতে তো অসুবিধা হতে পারে বা কাটা সার্ভিস হলে অনেকটাই তো ধকল যেতে পারে যদি এত কাজ সারতে দেরি হয় তারপরে যদি যাওয়া হয় তাহলে তো ইয়েই হবে একটু তাহলে নেট সার্চ করে একটু তাহলে কাজের ফাঁকে একটু দেখো দেখি যে কী কী ট্রেন আছে কী ব্যাপার আচ্ছা ঠিক আছে আমার যেমন হচ্ছে এই যে একটু দেরিই হবে তাহলে আজকে যদি যাওয়া যায় তাহলে খুব ভালোই হয় আর যদি না যাওয়া হয় তাহলে সেটাও হচ্ছে যদি একটু তাহলে তুমি আমাকে তাহলে ফোন ফোন করবে তাহলে হচ্ছে বলব তাহলে আগে কাজটা শেষ হয়ে যাক

কারণ ছুটিটা পড়েছে ছুটিটা পড়েছে মানে বাড়ি যাওয়ার হুম ছুটিটা পড়েছে বাড়ি যাওয়ার জন্য ইয়ে হচ্ছে যদি আজকেই যাওয়া হত তাহলে মনে হয় খুব ভালোই হত তাড়াতাড়ি কাজটা সেরে নাও বাড়ি যাওয়ার জন্য মনটা ছটফট করছে ঠিক আছে আবার কবে কী এতদিনের মতো ছুটি নাও পড়তে পারে সাতদিনের মতন ছুটি পড়েছে ঠিক আছে বুঝতেই তো পারছ আবার তো সেই ব্যাংকের কাজ আবার সেই ঝামেলা আবার সেই ফর্ম পূরণ আবার সেই লেখালেখি আবার সব লেনদেন মানে এতসব ঝামেলা একটু বাড়িতে গিয়ে একটু স্বস্তি পাওয়া যেত ছুটির সময়ে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ রাখছি তাহলে